পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের ধর্মীয় অনুষ্ঠান হল হরিনাম আমাদের হরিনামে খুব ধুমধাম করে হয় মাইক বাজায় মাইক বাজে ঢাক বাজে হরিনামে অনেক অনুষ্ঠান হয় নাচ হয় নাচ গান নানান ইত্যাদি আরও যাবতীয় অনেক কিছু হয় সবকিছু খাওয়া দাওয়া সবরকম হয় এবং আঞ্চলিক অনুষ্ঠান আঞ্চলিক অনুষ্ঠান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এখানে দুর্গাপুজো দুর্গাপুজো আশ্বিন মাসে হয় দুর্গাপুজো ধুমধাম করে ভালোভাবেই হয় দুর্গাপুজো খুব বড়ো করে প্যান্ডেল করে জমজমাটভাবে হয় এবং খুবই আনন্দ ফুর্তিতে হয় মাইক বাজে এবং ঢাক ঢোল সবরকম হয় এবং খুবই আনন্দের সাথে এই অনুষ্ঠান পালিত হয় এই অনুষ্ঠানে সবাই খুব খুশিতে কাটাই যেমন সবাই নাচ গান করে হই হুল্লোড় করে মজা করে খুবই খুবই ভালোভাবে কাটাই এই এই দুর্গাপুজোটা দুর্গাপুজোটা সবাই পশ্চিম মেদিনীপুর জেলায় এটি একটি আঞ্চলিক অনুষ্ঠান সবাই খুব ভালোভাবেই কাটায়